হ্যাঁ দেখ বিজলী এই পাশে তো এক জায়গায় আমাদের বসবাস তা বলছি দেখ দুই ফ্যামিলি যাই গন্ডগোল না করে হ্যাঁ যদি আমরা এই জমি নিয়ে গন্ডগোল হয় সব সময় তা আমরা যেই পাড়া ও প্রতিবেশী আমরা তো একে অপরকে তো ভীষণ ভালোবাসি তা এক কাজ কর আমরা নইলে একটা আমিন নিয়ে আসি হ্যাঁ নিয়ে এসে অ্যাঁ এই উভয় পক্ষের মেপে পাঁচিল দিয়ে নিই আপোষে একটা মীমাংসার মধ্যে আমরা আসি সেটাই আমাদের ভালো হবে নইলে আমরা যদি সব সমায় এরকম গন্ডগোল ঝামেলা করি তা পাড়া প্রতিবেশী আরও তারা দেখেও তারা কী ভাববে দেখ তাহলে তোর বিপদেও মানে আমিও থাকতে পারবো আমাস বিপদে তুইও পাশে দাঁড়াতে পারবি হ্যাঁ এই করে না আমরা একটা আপোষে একটা ঝামেলা সেটেলড হয়ে নিই সেটাই ভালো হয় নাকি হুম হ্যাঁ তুই তোর বাড়ির লোককে জানা আর আমি আমি বাড়ির লোকের সাথে কথা বলি তাহলে সেটাই ভালো হবে বুঝলি হুম তাস তাহলে এক কাজ করি আমি তাহলে আমিনকে ডাকি তা ঠিক আছে নাহলের এক জায়গায় বসবাস আমাদের দেখ লোকজন হ্যাঁ তাহলে ওই যদি সেরকম হয় একেবারে পাঁচিল টেনে নেওয়াই ভালো সেটাই ভালো হবে হ্যাঁ হ্যাঁ যাই যাই আপোষে না হয় আপোষে তুইও কিছু একটু ছাড়লি আমিও একটু ছাড়লাম মিলে সবাই মিলে সেইটাই ভালো হয় আপোষে তাহলে এই জায়গাটা একটা সংস্কারও হয়ে গেলো আরও বেশ আমিন ডেকে একটা ভাগ করেও নিলাম ভালোই হবে অ্যাঁ এইটা ভালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে হুম